আমি গত পরশুদিন আরআর গার্মেন্টস থেকে যে জামাটি কিনেছিলাম সেই জামাটি অত্যন্ত ভালো মানের এই জামাটি একটি সুতির জামা হওয়ায় এটি আমার গরমের সময় পরিধান করতে ভীষণ সুবিধা হচ্ছে